হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন জুতো না না আমার আছে তুমি কি রকম জুতো নেবে হ্যাঁ কী কী হাই চটি না পাম্প শ্যু বা না হ্যাঁ সবই আছে দাম আছে বিভিন্ন দাম আছে এবার তুমি কী দামে নেবে ওই তো এমনি যে হাওয়াই চটিগুলো খাদিমের ওগুলো তো দুশো চল্লিশ দুশো পঞ্চাশ তারপরে তোমার হচ্ছে হিল তোলাগুলো ওগুলো আড়াইশো তিনশো বুট নিলে পাঁচশো ছশো কী দামে নেবে আপনি এখন তো বাজার দেখা পাচ্ছো তো বেশি কম দামে আমি কী করে দেবো বলুন এ এখন তো বাজার আমরা তো মাল তুলছি অতটা আমি কি করে কম দিই বলুন তো আচ্ছা আপনি আসুন দেখুন কোনটা কি পছন্দ হয় সেরম দাম নয় করে দিচ্ছি কিন্তু সব জুতো তো দাম এখন ওই আসুন কোনটা কি নেবে সেরকম অনুযায়ী দাম করে দেবো